কিংবদন্তিগুলি জেলার ইতিহাস বা সাংস্কৃত ঐতিক সম্পর্কে কিছু প্রকাশ করছি যেমন হচ্ছে অনেকের মতে মানুষের সামাজিক বিবর্তনের পথে ধরে কিংবদন্তি উদ্ভব রয়েছে পনেরোই বা ঐতিহাসিক কল্পনা কাহিনির চরিত্রগুলি থেকে কিংবদন্তির জন্ম বলে মনে করা হয় যেমন হচ্ছে সময়ে মানুষ আদিম জীবন থেকে অনেক দূর এগিয়ে চলেছে সময় থেকে কিংবদন্তির সূচনা কিংবদন্তি বা গি বীরগাথাকার আসলের কাহিনির নায়কের দ্বারা অতীতের কোনাে ব্যক্তি বা ব্যক্তিবর্গের বীরত্বপূর্ণ বা কর্মকাণ্ডের পরিচালনা তুলে ধরা হয় কোনো প্রণত চরিত্র নয় তাছাড়া লোকসঙ্গীত অনুভুক্ত হলো কিংবদন্তি লোকের মুখে বিভিন্ন কথার মাধ্যমে কিংবদন্তি ছড়িয়ে পড়ে কিংবদন্তি জীবনে যথাযথ প্রতিফলন এতে লােক বিশ্বস্ত ও সংস্কার লুকিয়ে থাকে কিংবদন্তির চরিত্র বা ঘটনাগুলির মাধ্যমে মানবীয়ের কল্পনাতেও ঘটনা মিশেমিশে একাকার হয়ে যায় বলা যায় কিংবদন্তি হলো বাস্তব ও কল্পিত ঘটনার গঠিত অবলয় আসলের কিংবদন্তির চরিত্র এবং ঘটনার অসিংখ্যার ক্ষেত্রে কিংবদন্তির চরিত্র বা কাহিনিগুলো আমাদেরকে বিস্মৃত করে এবং আমাদেরকে এক কল্পনার যোগে নিয়ে যায় কিংবদন্তি হলো বস্তুত সাধারণত মানুষের ভাবনা ও বিকশিত রূপ যাতে কালে কালে নতুন কল্পনা রং মিশে তাকে কল্পনিত করে তোলে অনেক সময় কিংবদন্তির মধ্যে সত্য ইতিহাস ভক্তি কাহিনি লুকিয়ে থাকে সাংস্কৃত মনে করেন কিংবদন্তির মধ্যে ক্ষীণভাবে হলেও ইতিহাসের সূত্র রয়ে যায় যদিও মৌখিক ঐতিক রূপ হওয়ার পর কিংবদন্তির মধ্যে অনেক কল্পনিত করে তাই ঐতিহাসিক থমসন তাঁর গ্রন্থে লিখেছিলেন প্রাথমিক অবস্থায় কিংবদন্তির মধ্যে কিছু ঐতিহাসিক বৈশিষ্ট্য থাকলেও পরিবর্তন কালে পল্লবিত হতে হতে ইতিহাসের ঘটনা মুছে যায় রয়ে যায় শুধুমাত্র সমস্ত অসমস্তের অপরূপ কাহিনি